খুচরো বা পাইকারি বাজার সম্পর্কে আমাদের আপনার সকলেরই কম বেশি জানা আছে আজকাল বাজারের যে দাম বৃদ্ধি পাচ্ছে তা সত্যিই আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে খুব বড় একটা ব্যাপার হয়ে উঠেছে আগে খুচরো খুচরি মাল যেমন আমি বলছি যে তেলের কথায় আসা যাক তেল যখন আমরা কিনতাম আগে সাদা তেলের কথায় আসা যাক তখন আমরা একশো তিরিশ টাকা কেজি করে তেল কিনেছি এখন সেই তা তেল বাজার মূল্য বেড়ে গেছে একশো ষাট টাকা কেজি একশো ষাট টাকা লিটার তেলের হিসেবে দাম বলি লিটারে তো একশো ষাট টাকা লিটার তেলের দাম বেড়ে যেতে আমাদের সাধারণ মানুষদের নাজেহাল হয়ে উঠতে হচ্ছে এবং যে আমরা যে আগে মুড়ি কিনতাম সেই মুড়ি চল্লিশ টাকা কেজি পর্যন্ত আমরা মুড়ি কিনেছি আগে কিনেছি বত্রিশ টাকা কেজি তা ক্রমে হলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এখন পঞ্চাশ টাকা কেজি মুড়ি এক কেজি মুড়ির দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি মুড়ি আর আমরা ভাত ভেতো বাঙালি চালের কথায় আসা যাক চাল রেশন থেকে যা দেওয়া হয় হয় তার পরেও চালের যে এতো দাম বেড়ে গেছে সামান্য মোটা মোটা চাল সিদ্ধ হতে অনেক সময় লাগে সেই চালও সবথেকে কম দামি চাল যদি বলতেই হয় তাহলে ছত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি চাল সর্বনিম্ন চালের দাম আর এবারে আসা যাক বাজারে সবজির কথায় সবজি দাম যেভাবে বেড়ে চলেছে আমরা মানুষরা কদিন পরে কী খেয়ে বাঁচবো সেটাই বড় ব্যাপার হয়ে যাচ্ছে যেমন সবজি আগে আমরা যেমন সবজি খাই বলতে সিজনাল সবজির কথায় আসা যাক ফুলকপি শীতকালে ফুলকপি বাঁধাকপি গাজর এইসব পালং শাক এইসব খেয়ে থাকি কিন্তু সেই ফুলকপির দামই বেড়ে যাচ্ছে এবং পুষ্টিকর খাদ্যের কথায় আসা গেলে গাজর মূলো এইসবগুলির দাম যেমন আকাশছোঁয়া দাম আমাদের কিনতে সত্যিই কষ্ট হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের দামও বলার মতো নয় যা সত্যি চল্লিশ টাকা তিরিশ টাকা কেজি হচ্ছে আর এবারে আসা যাক অনলাইনে শপিং করার ক্ষেত্রে আমিও সত্যি বলতে কি অনলাইনে শপিং সম্পর্কে আমি মনে করি যে একদম ঠিকঠাক রাস্তা হয়তো এটা অনেকের কাছে খারাপ হতে পারে কিন্তু সব বেশিরভাগ ক্ষেত্রে ভালো কারণ আমরা বাড়িতে বসে একটা যাতায়াত খরচা লাগছে না আমরা বাড়িতে বসেই সেইসব জিনিস হাতের সামনে পেয়ে যাচ্ছি নানান রকমের ভ্যারাইটিসের অপশন দেখা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি তারপরে চুজ করে আমরা সে একটা জিনিস কিনছি সেই জিনিসটা আমাকে কোনওরকম দৌড়ঝাঁপ না করে একটা বাটনের মাধ্যমে ক্লিক করলে আমরা বাড়িতে চলে আসছে এবার হয়তো কোনও কোনও ক্ষেত্রে যখন হয়তো একটা জিনিস খারাপ চলে এলো সবসময় তো ভালো হয় না কিছু কিছু ক্ষেত্রে হয়তো খারাপ চলে এলো তাহলে তখন যে টাকা ফেরতের ব্যাপারটা সেইটা ব্যাঙ্কের ইস্যু কারণে সেটা খারাপ হয়ে যায় কাজেই কিছু কিছু ক্ষেত্রে ভালো এবং কিছু কিছু ক্ষেত্রে খারাপ আমার দিক থেকে বলতে গেলে অনলাইন শপিং সত্যিই ভালো